পরিবার বা বন্ধুবর্গের সাথে ঘুরতে যাওয়ার মজা কখনোই ভাষায় প্রকাশ করা যায় না কারণ আগে যতবারই পরিবার বা বন্ধুদের সাথে ঘুরতে গেছি প্রত্যেকটির নতুন নতুন করে বিভিন্নতা রয়েছে যেই বিভিন্নতা যত দিন যায় এখন বয়স বাড়তে থাকে সেটি একটি নস্ট্যালজিক ফীল দেয় এবং যে যে জায়গাগুলো ঘুরতে গেছি পরিবার বা বন্ধুদের সাথে সেগুলো যদি পরবর্তী ক্ষেত্রে একা বা অন্য কারোর সাথে ঘুরতে গেলে বা অন্য কোনও ক্ষেত্রে সেখানে ভ্রমণের সুযোগ হলে সেই কথাটাই বারবার মনে পড়ে যে এই স্থানটা পরিবারের সাথে কত মজা আনন্দ উৎফুল্লতা রয়েছে এই স্থানে ঘোরার জন্য পরিবারের সাথে কত প্ল্যানিং কত আনন্দ একসাথে আসা একসাথে যাওয়া একসাথে থাকা হইহুল্লোড় এবং পাশাপাশি বন্ধুদের সাথেও বন্ধুরা যেহেতু একটি পরিবারের অঙ্গ এবং আমার কাছে বন্ধু আর পরিবারের মধ্যে তফাৎ কিছু নেই তারা আমার এক্সটেণ্ডেড ফ্যামিলির অঙ্গ তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বন্ধুদের সাথেও যে ঘুরতে যাওয়া সেই ঘুরতে যাওয়া হয়তো পরিবারের মতন করে অতটা ধরা বাঁধার মধ্যে থাকে না কিন্তু সেই বাঁধনছাড়া হাসি হইহুল্লোড় সত্যিই চিরকাল আমার স্মৃতিতে অমলিন থেকে যাবে